কাজের পরে আমার সুইমিং করা পসিবল সপ্তাহে দু দিনই হয় সপ্তাহে শনি এবং রবি আমি এই দু দিন সপ্তাহে সাঁতার কাটতে যাই সাঁতারের ফলে আমার অনেকগুলো লাভ হয়েছে যেমন সাঁতার কেটে আমার বডি ফিট হয়েছে ঘুমের সমস্যা ছিলো সেটা প্রয়োজনীয়টা মিটেছে মানে ঘুম আসতো না সেটা আমার এখন ঠিকঠাক ঘুম আসে এবং যদি কোনো অসুবিধা হয় বডিতে সেই ক্ষেত্রেও সুইমিংটা অনেকটা সাহায্য করে আমাদের বডিটা ঠিক রাখার জন্য আমি মোটামুটি সপ্তায় দু দিন দু ঘন্টা করে বেশি আমি থাকতে পারি না আমি দু ঘন্টার বেশি জলে থাকাটাও মানে আমার মনে হয় ঠিক নয় কারণ স্কিনের বিভিন্ন সমস্যা হয় হয়েছে আমার তো সেই জন্য আমার মনে হয় দু ঘন্টা তাও কান্টিনিউ নয় দশ মিনিট পনেরো মিনিট করার পর আমি আবার উঠে একটু রেস্ট নিয়ে পাঁচ মিনিট আমি আবার যাই সুইমিং করতে এরকমভাবে আমি করে আসি সুইমিং তো আস আর এখানে আমার সুইমিং করতে ভীষণ ভালোলাগে তাই আমি করি আমি এর পাশাপাশি ব্যায়াম যোগা এগুলোও করি তো তার সাথে সাথেও আমি সাঁতারটা কাটি সাঁতার কাটলে নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চলতে হয় যেমন কস্টিউম গগলস দুটোই কস্টিউম প্লাস হচ্ছে যেটা সুইমিং করার বা সাঁতার কাটার যে চশমা হয় সেগুলো পরে রাখা উচিত আর অবশ্যই সুইমিং করার পর বা সাঁতার কাটার পর একবার ফ্রেশ জলে স্নান করে নেওয়া উচিত কারণ পুলে থাকে ক্লোরিন নামক একটা পাউডার মেশানো থাকে আর সুইমিং করলে অনেকগুলো মানে সুইমিং তুমি কেন করবে হাজার একটা প্রয়োজন আছে আমাদের শরীরে সুইমিং তোমার ফিটনেসকে ভালো বজায় রাখে মন ভালো রাখে সুইমিং করলে সাঁতার কাটলে আমাদের অনেক কিছু মানে ফিট মানুষ কে না চায় যে সে নিজে ফিট হবে কি হবে না সবাই চায় নিজেকে ফিট রাখতে আর ব্রিদিং প্রব্লেম যদি থাকে বা আমার যেমন নিজেস্ব ব্রিদিং প্রবলেম ছিলো আমি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স করেছি সুইমিং থেকে এই জিনিসগুলো অনেক সুবিধা হয়েছে আমার হার্ট ভালো থাকবে তোমার অনেক কিছু বডি হেলদি রাখবে হেলদি খাবে হেলদি জিনিস করবে তো বডি অনেক হেলদি থাকবে আর অবশ্যই বডিতে অনেক জলও খেতে হবে নিজেকে হাইড্রেট রাখতে হবে তারপর হচ্ছে খাবার ফর্টি ফাইভ সঙ্গে সঙ্গে সুইমিংপুলে যাওয়ার মিনিমাম এক ঘন্টা আগে খেয়ে নেবে কারণ হুট করে খাবার খেয়ে যখন তুমি সুইমিং করতে নামবে তখন তোমার প্রবলেম হতে পারে তখন ভমিটিংয়ের মতো বমির মতো সমস্যা হয়ে যেতে পারে অতিরিক্ত স্ট্রেস জ অতিরিক্ত এ করার জন্য তো অবশ্যই তুমি নিজেরা যেটাই করবে তো আমি চাই আমি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে যদি অল্প কিছুও খাই এক থেকে দেড় ঘন্টা আগে আমি আমার ফুড ফিনিশ করার মানে শেষ করা খাবারটা খাওয়ার জন্যই ই করি চেষ্টা করি তো হ্যাঁ এইভাবে আমি যাই গিয়ে সুইমিং করি সপ্তাহে দু দিন আর আমি ভীষণ হ্যাপি সুইমিং করে আমি এটাকে নিজের হেলথের জন্য আরো ভালো যেহেতু আমি এটাকে সব সমায় কনটিনিউ রাখতে চাই